হ্যাঁ আমি অবশ্যই বিভিন্ন অঞ্চলের ভিন্ন খাবার নিয়ে উপকরণ নিয়ে অন্য ধরণের রান্না করার চেষ্টা করেছি কারণ আমি দেখেছি যে বিভিন্ন অঞ্চলের তো বিভিন্ন রকমের একটা খাওয়ার প্রচলন থাকে সেই জন্য সেইটা দেখে এসে নিজের বাড়িতে সেটা করার চেষ্টা করেছি যাতে করে সেটা বাড়ির লোকরা খেয়ে টেস্ট করে বলে যে এইটা কেমন কি ধরণের খাবার হ্যাঁ তা এরা ওরা খাচ্ছে তাহলে আমাদেরকে সেটা কেমন লাগছে খেতে সেটা আমরা অবশ্যই বিভিন্ন এটাই আমরা সবসময় লক্ষ্য রাখি যে ওখানকার লোকরা যেটা খাচ্ছে সেটা আমাদেরকে কেমন লাগছে বা আমরা সেটা কেন খেতে পারবো না বা আমাদের খেতে গেলে সে কি সুবিধা অসুবিধা হচ্ছে আমরা অবশ্যই লক্ষ্য করি বা চেষ্টা করি সেটা করার